হ্যালো বলুন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ পাওয়া যাবে কী নেবেন আপনি হ্যাঁ বলুন কী নিতে চান হ্যাঁ দেখুন আমার তো মানে কাজ ইয়ে কাজগুলো ভালো হাতের কাজগুলো তার জন্য একটু দামটা বেশিই হয় হাঁড়ি কড়া টড়ার দামগুলো একটু কম আছে কলসি টলসির দামগুলো একটু বেশি হয় যেমন এক একটা কলসির দাম তিনশো চারশো করে আছে ওর থেকে আমাদের কলসির দিক থেকে কমের করানো হয় না হ্যাঁ আপনি নানান ধরনের ডিজাইন পেতে পারেন আপনি এসে দেখে যাবেন সবকিছু হ্যাঁ হ্যাঁ যদি আপনি হ্যাঁ আপনি যদি সবকিছু একসাথে সেট কিনতে চান হাঁড়ি থালা বাটি গ্লাস পুরো একটা যদি সেট কিনতে চান তাহলে হাজার টাকা পড়বে

হ্যাঁ মাটির উনুন সবকিছুই পাওয়া যায় হ্যাঁ পুরো সেটটা হাজার টাকা না কলসি ওর সাথে সেট নয় কলসি আলাদা দামে কিনতে হবে হ্যাঁ কলসি আমাদের নানান ধরনের ডিজাইন আছে সেটার উপরে এবার আপনি ভিত্তি করবেন যে আপনি কী রকম কী নেবেন হ্যাঁ লম্বা মুখগুলো তো লম্বা মুখগুলো চারশো করে আছে আর এমনি যে গোল ডিজাইনগুলো হয় তার মধ্যে অনেক ডিজাইন করা থাকে সেগুলো তিনশো সাড়ে তিনশো পাঁচশো এইরকম পড়ে যায় হ্যাঁ কাঠের ফার্নিচারও বিক্রি করা হয় আমাদের এখান থেকে বক্স খাটের দাম আপনার দশ হাজার পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ কাঠের শোকেস আলমারি ড্রেসিং টেবিল সবকিছুই পাওয়া যায় আমাদের এখানে ইয়েতে দোকানে হ্যাঁ সেরকম অনেক কিছু কিনলে আমরা একটা দামের ভিত্তি করে ছাড় দিই আচ্ছা ঠিক আছে আসবেন তাহলে হ্যাঁ ঠিক আছে রাখুন